আমার মনে হয় সত্যিকারেরই এই স্ক্রিনিং টাইমের জন্যই ছেলেরা আস্তে আস্তে খেলাধুলোর জায়গাটা কমে যাচ্ছে তাদেরকে খেলাধুলোর জায়গাটা ফিরিয়ে দিতে হবে কারণ এখনকার দিনে মানুষকে গড়ে তুলতে গেলে জয়ফুল লার্নিং খুব গুরুত্বপূর্ণ আনন্দের সাথে পড়াশোনা করা অর্থাৎ খেলাধুলোর মাধ্যমে পড়াশোনা করা এই জায়গাটা যদি তাদেরকে এনে দেওয়া হয় তাহলে কি হবে আমার মনে হয় ছেলেদের পড়াশোনার যে ভীতি সেটা কেটে যাবে এবং তাদের শারীরিক গঠন অনেক ভালো হবে কারণ শরীর যদি সুস্থ না থাকে মানুষের পড়াশোনাও ভালো হবে না পড়াশোনায় মন থকবে না আর সেই পড়াশোনাটা যদি খেলাধুলোর মাধ্যমে হয় তার থেকে তো ভালো ব্যবস্থা তো আর কিছু হতে পারে না তাই আস্তে আস্তে আমাদেরকে বিভিন্ন কার্টুন বা গেমের মাধ্যমে বা বিভিন্ন খেলাধুলোর প্লেয়ারদের মাধ্যমে পড়াশোনাকে নিয়ে আসলে এই যে পড়াশোনার মাধ্যমে যে খেলাধুলোর ব্যবস্থা সেটাকে যদি তাদের মধ্যে আনা যায় তাহলে মনে হয় আমাদের ছেলেদের ড্রপ আউটের সংখ্যাও কমে যাবে এবং ছেলেদের মানসিক এবং শারীরিক এবং দৈহিক যে গঠন সেটা অনেক ভালো এবং অনেক উন্নত হবে তার জন্য যথাযথ ভাবে খেলাধুলোকে যাতে তাদের মধ্যে এনে নেওয়া এনে দেওয়া যায় তার ব্যবস্থা করা উচিত